হ্যাঁ ভাল আছি হ্যাঁ আছে আপনি কি কিনতে চান হ্যাঁ সব ভ্যারাইটির প্রদীপ আছে বড় মাটির প্রদীপ পঞ্চাশ টাকা পিসের আছে আশি টাকা পিসের আছে একশো টাকার আছে আপনি যেরকম ভ্যরাইটির নেবেন সেরকম দাম আছে হ্যাঁ পাওয়া যাচ্ছে ছোটো থেকে ছোটোর একদম পঞ্চাশ থেকে স্টার্ট আছে আর বড় এবারে দেড়শো একশো বিভিন্ন রকমের আছে না না ভাল হবে হ্যাঁ ভাল হবে আপনি আসবেন না এসে দেখে যাবেন আপনার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে

ঠিক করে হ্যাঁ ঠিক করে দাম করে দেব আপনি আপনি কবে আসবেন সেটা বলবেন আচ্ছা আসবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখব আপনি কালকে এসে নিয়ে যাবেন তো আচ্ছা হ্যাঁ সেম আচ্ছা ঠিক আছে